হ্যাঁ আমার মা কাকিমারা চাষ করতো যেমন মুরগির মুরগি পালন বড়ো ফার্ম করে সেখানে একশোটা কিংবা দুশোটা মুরগি রেখে প্রত্যেকদিন সকালে জল খাবার দিত তারপরে হচ্ছে সুন্দর করে একটা দেখভাল করতো পাখা চালানো থাকতো এই থেকে অনেক ভালোই মুনাফা পেত যেমন বড়ো হয়ে গেলে তাদের ওয়েট হতো আড়াই কেজি দু কেজি সে থেকে একটা মোটা অঙ্কের টাকা পেতো তারপরে হচ্ছে গিয়ে পশুপালন যেমন যেমন ছাগলের ছাগল হচ্ছে গিয়ে তোমার সম্ভবত ওদের অত বেশি চর্চা করতে হয় না কারণ এক জায়গায় ঘাসে বেঁধে দিলে সেই ছাগলগুলো ঘাস খেয়ে পেট ভরে যায় সেগুলো আমাদের অত খাবারের ব্যবস্থা করতে হয় না তারপরে হচ্ছে গিয়ে অসুস্থতাও ছাগলের খুবটা হয় না সুস্থভাবেই ছাগলকে আমরা ছাগল থেকেও একটা মোটা অঙ্কের টাকা পাই তারপরে হচ্ছে গিয়ে এই এই ছাগলে যদি সরকার থেকে আমাদের কিছু পয়সা দিত কিংবা ছাগলের ধরো ছাগলের বাচ্চা দিত সে দিয়ে আমাদের আরও উন্নতি বা উপকার পেতাম আরও অন্য লক্ষ্যর দিকে আরও যেতে পারতাম তারপরে হচ্ছে গিয়ে যেমন মুরগির বাচ্চা মুরগির বাচ্চা যদি আমাদের সরকার থেকে মুরগির বাচ্চা দেওয়া হতো তাহলেও আমাদের সেটাও একটা উপকার পেতাম এই তারপরে হচ্ছে গিয়ে এইগুলো আমার দাবি যদি আমরা এইরকম পেয়ে থাকতাম সরকার থেকে তাহলে আমাদের খুবই ভালো হতো এবং আমরা আরও আরও আরও অনেক ভালো ভালো লক্ষ্যে যেতে পারতাম কিন্তু এইটাই হচ্ছে আমার সুপারিশ কিংবা আমি এই পেশাটাকে আমি তুলে ধরেছি